পুরুলিয়া জেলার একটি অত্যন্ত রহস্যময় স্থান হলো বেগুনকোদর স্টেশন এই স্টেশনটির সুনাম বলা ভালো বদনাম পুরো পশ্চিমবঙ্গেই ছড়িয়ে আছে এই স্টেশনটির ভূতুড়ে কাণ্ডকারখানার জন্য অনেক সঠিক এবং অনেক ভুল তথ্য ছড়িয়ে আছে বলা ভালো ভুল তথ্য বেশি ছড়িয়ে আছে কারণ কিছু গল্প যা প্রায় মিথ হয়ে গেছে যেরকম সঠিক হয়তো কোনো একবার কোনো দুর্ঘটনা সেখানে ঘটেছিল এবং তা হয়তো কিছু মানুষজন চাক্ষুষ করেছেন কিন্তু সেই ঘটনার পিছনে যেরকম সাধারণভাবে গ্রামেগঞ্জে হয় কথার পর কথা বেড়ে যায় সেভাবে বেড়ে গিয়ে একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন রাত্রেবেলায় কোনো মানুষ একা সন্ধ্যের পর ওই স্টেশনে আর যায় না পশ্চিমবঙ্গ থেকে যারা বৈজ্ঞানিক চিন্তাভাবনার মানুষজন তারা সেখানে আসেন পরীক্ষা করার জন্য এবং এসে দেখেন যে সেখানে সেই দিনের মতো অন্তত জানি না কতটা ঠিক কতটা ভুল সেই দিনের মতো কিচ্ছু পাওয়া যায়নি অন্যদিন কী ব্যাপার সেগুলো যারা চাক্ষুষ করেছেন সঠিকভাবে তারাই বলতে পারবেন